ভারতে বিভিন্ন রকম খবর মিডিয়াতে দেখানো হয় কখনো সেগুলো সত্যি হয় আবার কখনো মিথ্যেও হয় আমরা মিডিয়ার মাধ্যমে দেশের প্রান্ত কোথায় কি আছে তারপরে কোথায় কেমন আবহাওয়া চলছে কোথায় কেমন আবহাওয়া হতে পারে কোথায় কেমন প্রকৃতি কাদের কি সমস্যা হচ্ছে এগুলো আমরা জানতে পারি এইগুলো হল ভালো দিক খারাপ দিকও তেমন আছে যেমন রাজনৈতিক দিকটা প্রচুরভাবে দেখানো হয় এবং প্রচুর ঘটনা দেখানো হয় যেগুলো অনেক বাড়িয়ে দেখানো হয় সেগুলো হয়তো আদৌ হয় নি কিন্তু অনেক বাড়িয়ে দেখানো হয় তো সেগুলো আমরা দেখতে পাই এবং মিডিয়ার এখন সব থেকে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুক এখন ফেসবুকে কোনো খবর যদি দেওয়া হয় সেটা সঙ্গে সঙ্গে সবাই দেখে কারণ সবাই ফেসবুক প্রচুর দেখে তো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকম খারাপ খবরও রটানো হয় বিভিন্ন রকম ভালো খবরও দেখানো হয় তো আমরা সেখান থেকে আমরা খবর দেখতে পারি এবং অনেক সময় অনেক খবর আমাদেরকে অনেক বিভ্রান্তিতেও ফেলে যেমন ধরো কোনো দেশে হয়তো অতোটাও ঝামেলা হচ্ছে না তখন দেখায় সেখানে কোনো রাজ্যে যে দেখায় অনেক ঝামেলা হচ্ছে এরকম অনেক খারাপ খবর দেখানো হয় সুতরাং মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে মিডিয়া নিজেদেরকে তুলে ধরার জন্য অনেক খারাপ খবরকে দেখায় যাতে তারা সবসময় মানুষের মধ্যে থাকতে পারে